বলছি আমার মেয়েকে আমি নার্সিংয়ের ট্রেনিংয়ে ভর্তি করতে চাই তো কো কী কী কী পদ্ধতি আছে কত কী লাগবে একটু জানালে ভালো হয়

একুশ বছর মেয়ে আর্টস নিয়ে পড়েছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে

পঁচিশ হাজারটা পঁচিশ হাজারটা অনেক বেশি আর তারপর দশ হাজার টাকাও এক্সট্রা নিচ্ছেন কিছু কম সম করা যাবে না আমরা তো খুব মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে তো বুঝতেই পারছেন মেয়েকে পড়াশোনা করা তারপর ভবিষ্যতের জন্য মেয়ের একটা টাকা আপনার উঠিয়ে রাখা সবই দেখতে হবে আপনি একটু যদি আমাদের দিকে কন্সিডার করতেন

তাও আর একটা জিনিস ব্যাপার বুঝতে পারছি মেয়েছেলে তো মানে কত সময় লাগবে কী কী পদ্ধতি আছে কখন কতদিন কতদিনের কোর্স হুম

বলছি পঁচিশ হাজারের মধ্যে দশ হাজার দিতে হবে না পঁচিশ হাজার প্লাস দশ হাজার টোটাল পঁয়ত্রিশ হাজার

আচ্ছা

হুম হুম না সেটা সেটা ঠিক আছে বুঝলাম ম্যাডাম কিন্তু ইয়েটা মানে যদি মধ্যবিত্তরা ছাত্রছাত্রীদের জন্য যদি একটা কিছু কন্সিডারেশন থাকে আপনাদের সেরকম কিছু ব্যবস্থা নেই যে তাদের একটা আলাদা ইয়েতে দেখানো হল যদি তাদের টাকার অংকর পরিমাণটা কিছু কন্সিডার করা যেত কারণ

হুম একটু দেখুন ভালো হয়

ঠিক আছে দেখুন আর